আমি সৌরভ পাল বলছিলাম আপনি কি পপি রায় বলছেন আপনি কি পাইপ সারানোর কাজ করেন আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম পূর্ব মেদিনীপুর বাস স্ট্যান্ডের বিপরীত দিকে বিপরীত দিকে আমার একটি রেড কালার বাড়ি আছে আমার একটি জলনিকাশি পাইপের সমস্যা হয়েছে মানে দোতলা থেকে দোতলা থেকে পাইপ জল নিকাশির অসুবিধা হচ্ছে মানে জল নিষ্কাশন হচ্ছে না হ্যাঁ ফেটে গিয়েছে কিছুটা ফেটে গিয়েছে কিছুটা অংশ

সমস্যাটা দুদিন ধরে হচ্ছে

হয়ে গিয়েছে পাঁচ বছর

হ্যাঁ একটু বেশি পরিমাণে ফেটে গিয়েছে

ওটা পঞ্চাশ ফুট হ্যাঁ হ্যাঁ না আমি চেঞ্জ করতে চাইছি

হ্যাঁ আমি পি ভি সি পি ভি সি ব্র্যান্ড লাগাতে চাইছি ও তো কত কী খরচা পড়বে

ও তাহলে একদিন বাড়িতে চলে আসুন হ্যাঁ আপনি বাড়িতে চলে আসুন ধন্যবাদ